হ্যালো হ্যাঁ বলছি আপনার একটা পার্সেল ছিলো তো আমি আসছি কিছুক্ষণের মধ্যে আপনার অনলাইন পেমেন্ট করতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি অনেকে করে কিন্তু স্ক্যান করে তো আবার অনলাইনে পেমেন্টও হয় ওই জন্য বলছি আপনি যদি ওটা করতেন খুব ভালো হতো তো ওটা কি করা যাবে না হুম বুঝতে পারছি কিন্তু দেখুন না যদি একটু কোনোভাবে হবে না আচ্ছা তো আমার কাছে তো খুচরো হবে না তো আপনার কাছে কি খুচরো হবে তাহলে হয়তো কোনোভাবে ম্যানেজ করতে পারি রাখতে পারি নয় এক একটু চেষ্টা করুন হ্যাঁ কারণ আমার কাছে একদমই খুজরো হবে না আর অনলাইন পেমেন্ট ছাড়া আমার কাছে আর কোনো অপশানও নেই আর আপনি তো যেহেতু ওটা করতে পারবেন না তো সেই জন্য প্লিজ একটু দেখুন যদি আপনি খুচরো রাখেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে আসছি ওকে আমি চেষ্টা করছি ঠিক আছে আমি আসছি কিছুক্ষণের মধ্যে আপনিও দেখুন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ